হ্যাঁ কে বলুন

ঠিকঠাক ও আচ্ছা আচ্ছা এই অনু খাতনের পার্সেলটা তো ও আচ্ছা কী প্রবলেম হয়েছে একটু বলুন না ম্যাম সেটা তো হওয়া উচিত ছিল না তো আপনি একটু কি জিনিসটা কি খারাপ না নষ্ট না প্যাকিং ছিল না কী সমস্যা হচ্ছে ও আচ্ছা না ম্যাম এইরকম আচ্ছা ম্যাম এটা হওয়া উচিত ছিল না তো আমি কোম্পানিকে আর কি মানে আমি বলছি যে আপনার এরকম ব্যাপার এবার আমাদের তো কিছু করার নেই আমরা তো ডেলিভারি বয় তো আমি কোম্পানিকে গিয়ে বলছি যে আপনার কী সমস্যা হয়েছে তাহলে আর কি একটু আপনাদের লেট হবে আধ ঘন্টা মতো কারণ আমি তো অনেক দূর এখন চলে এসেছি আরেকজনকে ডেলিভারি দিতে হবে তো আপনি একটু যদি দাঁড়াতেন তাহলে ভালো হতো আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে বেশ ম্যাম বেশ